আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি যে সব দোকানে সার কীটনাশক ঔষধ ইত্যাদি বিক্রি হয়ে থাকি সেই সব দোকানের কাছে গিয়ে কিছুটা জানি কীভাবে গাছের পরিচর্যা করবো এছাড়াও যেসব মানুষজন এই কৃষিভিত্তিক সম্পর্কে পড়াশোনা করেছেন তাদের কাছেও আমি গিয়ে জানার চেষ্টা করি যে তারা কীভাবে গাছের পরিচর্চা করেন এবং আমি কীভাবে আমার গাছের পরিচর্যা করবো আমার কী কী গাছ আছে সেইটা তাদের জানিয়ে তাদের কাছে আমি জানতে চাই এবং কী কী সার তাতে দেব কীরকম কীটনাশক ঔষধ দেব এই সমস্ত তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকি